আমাদের এলাকায় পশুর ডাক্তার রয়েছে তবে কিছুটা দূরে যেহেতু আমরা গ্রামে থাকি তাই শহর নিকটবর্তী এলাকায় অনেক পশুর ডাক্তার রয়েছে তারা পশুদের জন্য বিভিন্ন বিভিন্ন বিষয় আমাদের সুপারিশ করে থাকেন যেমন পশুদের একটু নিরিবিলি জায়গায় রাখা যাতে তারা তাদের মানসিক শান্তি পায় এবং তারা সুস্থ ভাবে থাকতে পারে তা ছাড়াও যদি তাদের কোনো রকম আঘাত লাগে তো তার জন্য যে সব ওষুধ তারা দিয়ে থাকেন বা কোনো ইঞ্জেকশন সে সব ভালো ভাবে দেওয়ার জন্য তারা আমাদের সুপারিশ করে থাকেন এ ছাড়াও আগের মাসে আমি আমার ছাগলের পায়ে লেগেছিল তাকে পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছিলাম পশু চিকিৎসালয়ে সেখানে তার তার চিকিৎসা বাবদ আমার মোটামুটি পাঁচশো টাকা খরচ হয়েছে এ ছাড়াও মুরগি গরু ছাগল এদের প্রতিপালন করার ক্ষেত্রে পশু চিকিৎসালয় থেকে আমাদের বিভিন্ন রকম কথা বলা হয়ে থাকে সুপারিশ করা হয়ে থাকে তাদের তাদের চিকিৎসার জন্য আমরা পশু চিকিৎসালয় থেকে বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকি